আমি একটা চেয়ার কিনেছি বারের ধারে একটা মেলা হয়েছিলো সেই মেলাতে গিয়েছিলাম যেয়ে দেখি চেয়ারটা পছন্দ হয়েছে আমার মানে ভীষণ পছন্দ চেয়ারটা ছিলো বেতের চেয়ার তাতে মানে গদি আছে তো আমি চেয়ারটা বাড়ি এনে মানে বসে তাতে খুব আরাম অনুভব করি আমার খুব ভালো লেগেছে আমার মাজায় ব্যথা মানে যখন মাজা ব্যথা করে তখন ওই চেয়ারটাতে বসি খুব আরাম হয় আমার আমার এই চেয়ারটা দেখে অনেকেই পছন্দ করেছে আরও তারা কিনতে চায়